হ্যাঁ ভালো তুই কবে আসছিস বাড়ি বাহ্ খুব মজা হবে এই আমাদের আমার আর তোর যেমন সাজগোজের প্রায় প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে শাড়ি কিনেছি গয়না কিনেছি লাল পাড় হলুদ শাড়িটা কিনেছি এ বছর তার সাথে ম্যাচিং গয়নাও কিনেছি হ্যাঁ গলার হারও ওই এ বছর ভেবে রেখেছি আমি আর তুই ফুলের ওই পলাশ ফুলের মালাগুলো পরব ওই ওগুলোই গাঁথব ওগুলো খোঁপাতেও লাগাব খুব সুন্দর লাগবে এই তো আমরা এ বার ভেবেছি বনপুলক পুরুলিয়ার এই ডিয়ার পার্কের এ দিকে বনপুলক বলে একটা জায়গা আছে এখানে খুব ভালো দোল খেলা হয় নাকি উৎসব হয় অনুষ্ঠানও হয় যদি তুই যাস আমার সাথে তা হলে খুব মজা হবে ওখানেই খেলব এ বার তোর পছন্দ জায়গাটা হ্যাঁ যাব তা হলে আর তুই কিছু কিনেছিস কি আমার জন্য

বাহ্ আমারও এ দিকে প্রায় কেনা হয়ে গিয়েছে তুই এলে তোর সাথে একদিন বাজার যাব ছোটখাটো জিনিসগুলো কিনে নেব হ্যাঁ রং রং এ বারে ভেবেছি প্রাকৃতিক রংগুলো ব্যবহার করব ওই যেমন পলাশফুলটা গুঁড়ো করেছি অনেকদিন ধরে আমি ওটা তৈরি করছি রোদে শুকোতে দিয়েছিলাম ওগুলো গুঁড়ো করে বেশ অরেঞ্জ কালার হয়েছে তার পরে ওই সবুজ পাতাটাকে গুঁড়ো করে ওটাকে সবুজ রং করেছি আর কিছু কিছু আবির কিনব ভেবেছি লাল কিনব গোলাপি কিনব হলুদ কিনব হ্যাঁ নীল হ্যাঁ ঠিক আমি ভুলেই গিয়েছিলাম ঠিক আছে আমি জানি না তুই আয় তুই আমাকে পরিয়ে দিবি হ্যাঁ জলদি জলদি চলে আয় অনেক মজা হবে হ্যাঁ ঠিক আছে টাটা হ্যাঁ